অবসর টাইম বলতে বাচ্চারা একটু সময় পেলেই কার্টুন গেম এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু আমাদের দরকার ওদের কার্টুন গেম বাজে বাজে ভিডিও দেখা এগুলো থেকে ওদের আটকানো কারণ এখন প্রায় দেখেছি অনেক বাড়িতে দেখেছি বাচ্চারা ফোন না হলে খেতেই পারে না কিন্তু এটা করা তো উচিত না ওদের আমাদের বড়োদেরও যেমন বড়োরা যেমন ফোন দেখে বাচ্চারা তো বড়দের দেখেই শেখে তাই জন্যে আমাদের বড়দেরকেই আগে বাচ্চাদের সামনে থেকে ফোন দূরে রাখা কিংবা আমরা যে সবসময় ফোন দেখি ফোন দেখাটা উচিত না অ তো ফোন দেখলে মানুষের অনেক প্রবলেম হয় যাই হোক আর বাচ্চাদের বিশেষ করে তো অনেক প্রবলেম তাই জন্যে সব সমময় আমাদের বাচ্চাদেরকে এইসব কার্টুন গেম ভিডিও এসব থেকে দূরে রাখা ওদের সব সমময় খেলার মধ্যে অনেক ধরনের খেলা আছে সেগুলোতে ওদের খেলাটাকে খেলার করানো খেলার শেখানো ও খেলা করানো ওদের ওদের দরকার তো আমাদের বাচ্চাদেরকে সব সমময় ফোন থেকে দূরে রাখাই উচিত হঁ ওদের ফোন দেখতে দেখতে একটা কন্সারনড হয়ে গেলে ওরা সব সময় ফোন নিয়ে ফোনের প্রতি আসক্ত হয়ে যাবে ফোন ফোন থেকে বাচ্চাদের দূরে রাখা উচিত আমি মনে করি তাই আমাদের সবাইকে বাচ্চাদের বাচ্চাদের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া উচিত এবং বাচ্চাদেরকে ফোন দেওয়াটাই তো উচিত না এ সব কার্টুন গেম ভিডিও এইসব দেখে সময় নষ্ট করার কোনো দরকার হয় না তো ফোন থেকে দূরে থাকাটাই ভালো আমি মনে